হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছি কী করতে পারি বলুন হুম বলছেন সমস্যাটা কী একটু আমায় ক্লিয়ারলি বলুন দেখুন এখন সিজন চেঞ্জের ব্যাপার আমারও গলা শুনে হয়তো বুঝতে পারবেন এই যে সর্দিটা লেগেই আছে এমনিতে কমে যাবে কিন্তু আপনার তো বলছেন যে অনেকদিন ধরেই কদিন হচ্ছে তবু ও তাহলে শুনুন আপনি হচ্ছে ওই মালদায় মীনাক্ষী হাসপাতাল আছে সেখানে চলে যান হুম হুম হুম হুম খরচা দেখুন খরচা সেরকম কিছু নয় আর ওখানে আন্ডারে একজন থাকবেন এবার হয়তো আপনাকে থাকাটা একটু খরচা লাগতে পারে থাকাটা খাওয়াটাও ওখান থেকেই দিয়ে দেবে থাকা খরচাটা আপনার মানে ধরুন থাকা খরচা মানে কী বলতে চাইছি বেড খরচাটা দিতে হবে এই আর কি আর ওষুধপাতি যেমন লাগবে সেরকম হ্যাঁ আমি ওখানে আন্ডারে আছি কিন্তু দেখুন আমার আন্ডারে যে আপনাকে দেবে সেরকম ব্যাপারটা নয় বুঝছেন আরে সেরকম তো বলা যাবে না দেখুন আমাকে কখন কী দেয় আপনি কোন শিফটে থাকেন সেটা আমি কোন শিফটটা দেখি সেটা ব্যাপার আপনি তবু বলবেন যে আপনি আমার আন্ডারে ছিলেন বুঝলেন সেটা বলবেন তাহলে আমি দেখব না না অসুবিধা নেই আপনি চলে আসবেন আর সাথে একজনকে আনবেন সাথে একজনকে নিয়ে যাবেন আর শুনুন শুনুন আর টাকা পয়সাও নিয়ে যাবেন আর ধরুন চার পাঁচ দিন ধরে থাকতে হতে পারে বেডিংপত্রও নিয়ে নেবেন হ্যাঁ আর আপনি কিন্তু আমার আন্ডারে বলবেন তাহলে হয়তো আমি আপনাকে দেখতে পারি নইলে আবার সমস্যায় পড়ে যাবেন তখন বলবেন যে ম্যাডাম আপনাকে বলেছিলাম আর আপনি আপনার পুরনো রিপোর্ট টিপোর্ট কিছু নিয়ে যাবেন সাথে যদি কাজে লাগে ওনারা করাবেন আশা করি তবু আপনি নিয়ে যাবেন ঠিক আছে হুম হুম হুম